হ্যালো হ্যাঁ সুমিত্রা হ্যাঁ বললাম যে কালকে শিশু দিবস আছে তো হেড স্যার কি কিছু বলেছে স্কুলের আমি ভাবছি যে বাচ্চাদের জন্য কিছু চকলেট আর কিছু খাবার কেক টেক এসব নিয়ে আসার ব্যবস্থাটা করলে ভালো হতো তো কালকে কখন আসতেছিস তোরা আমি এই সেরকমই হবে তো ঠিক আছে তুই হেড স্যারকে ওদিকে জানিয়ে দে মানে স্যার কী বলে আর কি

কী বললি না স্যারের নাম্বার আছে বাট আমি ভাবছি যে তুই যদি স্যারকে এটা বলিস স্যার একটু ভালো হতো আর কি আমি বললে একটু কেমন হতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এগারোটার মধ্যেই বেরিয়ে যাব

আমাদের স্কুলেই হবে হ্যাঁ স্কুলেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা